হ্যালো এটা কি অনুপম ফুড সেন্টার হ্যাঁ আমি দুটো জিনিস ডেলিভারি করার জন্য বলেছিলাম ওখানে অর্ডার ছিল আমার কিন্তু আমাকে কই অর্ডারটা এখনও দেয়নি ডেলিভারি পার্টনারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু আমি যোগাযোগ করতে পারছি না কাইন্ডলি আপনি যদি ওর ক সাথে একটু কনট্যাক্ট করে নেন তাহলে আমার খুব ভালো হয় আমার গেস্ট এসে বসে আছে কিন্তু কীভাবে আমি ওদেরকে মানে ডেলিভারিই দেয়নি এখনও এবারে তার জন্য তো হচ্ছে আমি একটু অপ্রস্তুতে পড়ে গিয়েছি এরা আরও কটা অর্ডার আমি দেওয়ার ছিল যদি ও না বের হয় তাহলে আপনি ফোন করুন তো ওকে দুটো অর্ডার কি আপনি নিতে পারবেন আরও দুটো অর্ডার হ্যাঁ দুটো অর্ডার আমি দিতে চাইছি আরও ওর সাথে হচ্ছে চিকেন কাটলেট আর দুটো পকোড়া দিয়ে দিলে অ্যাড করে দিলে ভালো হয় আমার তাহলে কতক্ষণ পরে ও আসতে পারবে একটু আমাকে জানিয়ে দিলে একটু ভালো হয় ঠিক আছে কত টাকার মতো পড়বে আপনি ওকে বিলটা পাঠিয়ে দেবেন বিলটা পাঠিয়ে দিলে আমি ওকে পে করে দেবো তাহলে এক ঘণ্টা কি আধ ঘণ্টার মধ্যে কি আসতে পারবে ঠিক আছে আপনি ওর সাথে যোগাযোগ করে নিন যোগাযোগ করে তাহলে আমাকে কাইন্ডলি একবার ফোন করে দেবেন ফোন করে দিলে তাহলে আমি জেনে যাব যে ও কত মধ্যে আসতে পারবে ঠিক আছে অর্ডারটা তাহলে লিখে নিন আপনি যে আমার এই এই অর্ডারটা লাগবে আমি তো বলেই দিয়েছি আপনাকে আর ওর সাথে কনট্যাক্ট করে নিন কনট্যাক্ট করে তারপর তাহলে আমাকে ফোন করবেন ঠিক আছে ওকে